পোলট্রি ব্যবসা পোলট্রি ব্যবসায় লোকেরা এরকম পোলট্রিদের খুব যত্ন করে তাদের যেমন শীতকালে যেমন শীতকালে একটা শীতকালে ভাইরাস যদি যদি পোলট্রি ফার্মে যদি ভাইরাস ঢুকে যায় তাহলে সব পোলট্রি তাহলে সব পোলট্রি মারা যাবে যদি সব পোলট্রি মারা যায় তাহলে তো পুরো লসই হয়ে যাবে আর শীতকালে শীতকালেও শীত আর গরমকালে তো যদি গরমকাল আরও বেশি ভাইরাস হয় যদি ভাইরাস হয় তাহলে তাহলে পোলট্রি মরে যাবে এরকমভাবে এরকমভাবে যদি পোলট্রির যদি খুব ইয়ে না করি যি মানে খুব যত্ন না করি তাহলে পোলট্রি পোলট্রি খুব ই হয়ে যাবে আর পোলট্রিরা খুব মরে যাবে আর যদি এরকমভাবে যদি করতে থাকি